গ্রামীণ এলাকায় সাংস্কৃতিক পরিচয় আজকাল তো দেখাই যাচ্ছে না আজকাল খেলাধুলো প্রায় উঠে যাচ্ছে বাচ্চাদের সারা দিন টিভি ফোন সারা দিন ওই করে তাদের সময়টা পাস হয়ে যাচ্ছে কিন্তু যে একটা খেলাধুলোর একটা সাংস্কৃতিক যে একটা অনুষ্ঠান হয় সেটার মাধ্যমে বাচ্চাদেরকে যদি আমরা আর একটু সচেতন করি তাহলে বাচ্চাদের আরও ভবিষ্যতে এগিয়ে যেতে তাদের অসুবিধা কিছু হবে না যেমন আমরা নাচে গানে কবিতা আবৃত্তিতে তাদের যদি আর একটু উৎসাহ করি আমরা বাবা মারা যদি ছেলেদেরকে একটা কবিতা আবৃত্তিতে সকালবেলা যদি আমরা রিহার্সালটা ভালো করে দিই তাহলে তাদের কোনো অসুবিধা হবে না তাদের বলতে তাহলে কবিতাটা একটু সুবিধা হবে সেই ক্ষেত্রে সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আমরা স্টেজে সব দেখি সবাই প্রতিযোগিতায় নাম দেয় প্রতিযোগিতাতে নাম দিয়ে তারা উত্তীর্ণ হয় তারা ভালো ফলাফল করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি আমরা ছেলেদেরকে আমরা নিজেরা মায়েরা যদি বাচ্চাদেরকে একটু সচেতন করি যে বাবা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে নাম দাও নাম দিয়ে ওখানে দেখো তুমি পারছ কি না ভালোভাবে তাহলে তাদেরকে যদি একটু উৎসাহ করি তাহলে তাদের কিছু অসুবিধা হবে না ওই সব খেলাধুলো করতে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের যোগদান করতে তাহলে তাদের কিছু অসুবিধা হবে না আমরা যদি নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে একটু সহযোগিতা করি ওখানে খেলো ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে